কি রে কেমন আছিস রে মহুয়া ওই আমিও আছি চলে যাচ্ছে আমারও তুই কি করছিস এখন ও আমিও তো দুটো বাচ্চা আমার কাছেও দুটো বাচ্চা আসে ছোটো ছোটো ওদেরকে আঁকাই ওই জন্যে

শোন না আঁকার কতা বললি যখন তালে বলি সেই কদমতলার মাঠে ওখানে বসে আঁকো প্রতিযোগিতা হবে তুই কি নাম দিবি আমার তো আমি তো যাবো এবার আমি বলি শোন না তুই তো আমাদের ব্যাচের মধ্যে সব থেকে ভালো আঁকতিস এবার ওখানে না প্রাইজের অ্যামাউন্টও খুব ভালো মানে যে ফাস্ট হবে তাকে তিন হাজার টাকা দেওয়া হবে সেই হিসাবে মাত্র একশো টাকা তোর মানে তোর দিয়ে তোকে আঁকায় ভর্তি হ মানে করতে হবে এবার সেই হিসাবে বলছি তুই যদি ভালো করিস তা তুই তো ওই তিন হাজার টাকাটা পাবি ওই জন্য বলছি দেখা না যদি নাম দেওয়া যায় তাহলে আমাদের এদিক থেকে কেউ যায় নে তাহলে তুই আর আমি যাবো তালে স্যারের কাছে ফর্মটা কিন্তু ফিল আপ করে জমা দিতে হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে ঠিক আছে রাখছি হ্যাঁ